আমি গোশালা থেকে ঠেক রেস্তোরাঁতে এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি এই অর্ডারের ষাট শতাংশ ছাড়ের কুপন আছে কিনা আমি তা জানতে চাই